আমি খুব ভালো নাচ করি একদিন আমার বিয়ে হলো আমার বরকে বললাম যে আমি খুব ভালো নাচ করি আমাকে একটা নাচের স্কুল খুলে দাও আমার বর ভাবার জন্য দুমাস টাইম নিল দু মাস পরে ভাবলো যে ঠিক আছে তোমাকে তো একটা স্কুল খুলে দেওয়া যেতেই পারে দিয়ে আমি তো খুব খুশি হলাম ভাবলাম যে আমার নিজস্ব একটা স্কুল হবে খুব ভালোই হবে খুব মজা করে একদিন একটা জায়গা দেখতে গেলাম জায়গাটা দেখে আসলাম সেখানে একটা স্কুল তৈরি হলো ছোট্ট স্কুল কিন্তু খুব সুন্দর করে সাজানো হলো সেখানে অনেক অনাথ বাচ্চাদেরকে আমি ভর্তি করলাম যাদিকে আমি নিজে হাতে তিল তিল করে নাচ শেখাতে লাগলাম নাচ শেখানোর পরে ওরা আসতো এসে খুব বলতো দিদিমণি তোমাকে খুব ভালো লাগে আমার আমি বললাম ও ভালো লাগে তোমরাও একদিন সুন্দরভাবে বড়ো হও তোমাদেরকেও কেউ না কেউ এইভাবেই ভালোবাসতে থাকবে তোমরা এইরকমভাবে নাচটাকে প্র্যাকটিস করতে থাকো তোমরাও খুব ভালোভাবে এগিয়ে যাবে তোমরাও একদিন খুব বড়ো হবে